হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার এই চলছে ক্লাস টাস মোটামুটি হচ্ছে ভালোই এখন ছেলে পুলে ভালো আসছে না খুব একটা ভালো মেকআপ হয় নি আসলে তখন ওই কিছু দিন আমরা অনলাইন ক্লাস করিয়েছিলাম কিন্তু লোকের বাড়িতে কানেকশন সেরকম ছিলো না ইন্টারনেটের তো সেই জন্য অনেকে জয়েন টয়েন করতে পারে নি আর তার দৌলতে বেশ কিছু মিস গেছে টপিকগুলো তার ফলে কম হুম হুম হুম হুম হুম হুম অনেকে আসলে বাড়ির লোকজনও খুব একটা ওয়াকিবহাল না তো তারা ঠিকঠাকভাবে দেখে নি হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ ওই আগের পুরনো ক্লাসগুলো বা পুরনো সিলেবাসের জিনিসগুলোকে একটু কভার আপ বা মেকআপ করে নিন ঠিক আছে হুম হুম